আমার দেখা যে ট্রাক্টারগুলি আছে সেগুলি হলো মাহিন্দ্রা সোনালিকা তো এই যে ট্রাক্টারগুলো সাধারণত চাষের ক্ষেত্রে কার্যকর করা হয় যেসব জায়গায় অনেক অনেক বেশি বেশি জমি আছে সেই সব জমিতে চাষের জন্য ব্যবহৃত হয় এবং ওই ট্রাক্টার শুধু চাষের জন্য ছাড়াও অন্য অন্য ক্ষেত্রে মাল বহনের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এটা ঐতিহ্যগত দিক দিয়েও ভিন্ন কেননা আগে মানুষ লাঙল দিয়ে চাষ বাস করতো বা কোনো অনেক কিছু জিনিস তারা বেশি পরিমাণে জিনিস বহন করে নিয়ে যাওয়াটা তাদের পক্ষে কষ্টকর ছিলো কিন্তু এখন দেখতে গেলে ট্রাক্টরের মাধ্যমে মানুষ চাষ বাস খুব কম সময়ে অনেক বেশি চাষাবাদ করতে পারে এবং অন্যান্য জিনিসও তারা বয়ে নিয়ে যেতে পারে